হ্যাঁ হ্যাঁ দোকান খোলা আছে হুম বলো আচ্ছা হ্যাঁ আমি আমি এখন দোকানে আছি তুমি এসো এখন আমি থাকব এখন আধ ঘন্টা এক ঘন্টা থাকব ও চার্জ প্রবলেম হচ্ছে আর ব্যাটারি প্রবলেম হচ্ছে আচ্ছা আচ্ছা আমি এখন আধ ঘন্টা এক ঘন্টা আছি তুমি আসো অসুবিধা নেই তোমার কী খারাপ হয়েছে বললে আচ্ছা

আচ্ছা তোমার আজ খরচা তো বলতে এটা হাজার দুয়েক টাকা মতো পড়বে আর কি হ্যাঁ দু হাজার টাকা মতো পড়বে এবার দেখতে হবে কী হয়ে আছে এবার দেখলে মানে বোঝা যাবে আরো ভালো করে এবার দেখতে হবে ফোনটা নিয়ে এলে এবার দেকলে বোঝা যাবে কী কোথায় কী গন্ডগোল হয়ে আছে আচ্ছা ঠিক আছে তুমি তাড়াতাড়ি এসো আমার দোকান হ্যাঁ হ্যাঁ একটু তাড়াতাড়ি এসো আমার দোকান বন